পশ্চিম মেদিনীপুর জেলার পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হলো দুর্গাপূজা বরম পূজা সরস্বতী পূজা কালী পূজা নানান ধরনের পূজা এবং গাজন উৎসব এখানে হয় এখানের ধর্মীয় উৎসব বরম পূজা বা গাজন উৎসব এবং শ্রী কৃষ্ণের রথযাত্রা খুব ভালোভাবেই হয় আঞ্চলিক ভাবে সাঁওতালের তফসিলি জাতির নাচ এবং জাতীয় আন্তর্জাতিক উৎসব হিসাবে এখানে পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি খুব ভালোভাবে পালিত হয় এটি এমনকি ধর্মীয় উৎসব হিসাবে পৌষ পার্বণ খুব জমজমাটভাবে এবং আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা আমাদের এখানে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় তাতে আমরা সবাই যোগদান করি এবং এখানে পুরস্কারেরও ব্যবস্থা থাকে তাই সবাই পুরস্কার পেয়ে আমরা খুব আনন্দ লাভ করি জাতীয় উৎসব হিসাবে জাতীয় আন্তর্জাতিক উৎসব হিসাবে আমরা তেইশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট খুব অনুষ্ঠানের সাথেই পালন করি